আমাদের অনেকগুলো গরু আছে আমরা গরু পুষি গরু পুষতে আমাদের খুব ভালো লাগে তাই বাদায় নিয়ে যাই নিয়ে গিয়ে ঘাস খাওয়াই বসে বসে বাড়িতে এনে খোল খাওয়াই ফ্যান খাওয়াই ওই আনাজের খোলা পাশের বাড়ি থেকে চেয়ে এনে খাওয়ায় ফের ওই খড় খাওয়াই গরু পুষতে আমাদের খুব ভালো লাগে গরু ভালো ঘাস খাওয়ালে খড় খাওয়ালে খোল খাওয়ালে স্বাস্থ্যবান হয় বিক্রি হয় তাতে দামে আমাদের ঈদের সময় বিক্রি হয় একটু কোরবানি দেয় আমাদের ছাগল পুষতে খুব ভালো লাগে ছাগলের পাতা নাতা গাছ থেকে ভেঙে কলা পাতা বিভিন্ন রকমের ফল পাকুড়ের পাতা খাওয়াই আমাদের বাপের বাড়ির গ্রামে আমরা যখন যাই ভাই বোনে সব এক জায়গায় হই তখন হাঁস বড়ো বড়ো হাঁস পোষে আমার বাপ মারা সেই হাঁস জবাই করে আমরা ভাই বোনে সব আনন্দ করে খাওয়া দাওয়া করি খুব আনন্দ পাই সেখানে আমাদের বাড়িতে আমার কুকুর আছে কুকুরে তো আমরা গরিব মানুষ তা মাছ মাংস তো আর খাওয়াতে পারি না তাই আমরা যা খাই বিভিন্ন রকম ভাত মাছ রুটি ওই সব কুকুরেরও দিই ও ও খায় আমাদের বাড়িতে একটা বিড়াল আছে বিড়ালও ভালো মাছ টাছ থাকলেও সে খেতে চায় না পাশে মাছ জাল দিয়ে রেখে দিলেও সে খায় না খুব ভালো